প্রথমত বলতে গেলে পশুদের চড়ানোর জন্য সবুজ স্থল প্রায় পাওয়া যায় না বললেই বলা ভালো বর্তমানে চারিদিকে এত সবুজের অভাব এত বাড়ি মানে হয়ে যাচ্ছে চারিদিকে বাসস্থান যেন খুব বেশি গড়ে উঠছে কলকারখানা বড়ো বড়ো ফ্ল্যাট বাড়ি তো কী গ্রাম কি মফসসল সব জায়গায় দেখেছি আমরা যেহেতু শহরে থাকি কিন্তু গ্রামে আমরা গিয়েছি গ্রামের বাড়িতে গিয়েছি মামার বাড়িতে মাসির বাড়িতে বেড়াতে গিয়েও দেখেছি সেইভাবে কিন্তু আর সেই সবুজ পশুরা চড়ে বেড়ানোর মতন যে পরিত্যক্ত জায়গা যেখানে পশুরা বিচরণ করতো তারা সবুজ ঘাস সবুজ লতা পাতা খেত সেরকম জায়গার কিন্তু এখন বর্তমানে খুবই অভাব এছাড়া পরিবেশগত একটা পরিবর্তন তো আছেই খারাপ আবহাওয়া বর্ষার সময় বর্ষা না হওয়া শীতের সময় শীত না থাকা এই যে শুষ্ক আবহাওয়া কখন বেশিরভাগ সময় তো গরম ওখর রৌদ্র প্রচুর তাপ সেইভাবে তো যখনকার যেমন ফসল সেগুলো তো উৎপাদন হচ্ছেও না এছাড়া ঘাস তো সেইভাবে সবুজ ঘাসও চারিদিকে আর পাওয়া যায় না তাছাড়া সবুজ সা সবুজ স্থল সেইগুলোরই বড়ো অভাব পশুরা সেখানে বিচরণ করতে পারে না আমরা ছোটোবেলায় দেখতাম কি গ্রামের বাড়িতে যেতাম ছোটোবেলায় দেখতাম যে মেষপালক বড়ো বড়ো ভেড়ার অনেক বড়ো বড়ো ভেড়ার দল নিয়ে এসে বেশ কিছু বেশ ফক চার পাঁচজন করে থাকত অনেক ভেড়া প্রায় দু আড়াইশো ভেড়ার এরকম পাল এক পাল পাল ভেড়া দল দল ভেড়া নিয়ে আসতো দেখতাম আমাদের ওখানে নদীর ধারে বেশ অনেক জায়গা নদীর ধারে খালের পাড়ে প্রচুর জায়গা ছিল তো সেই জায়গাগুলো এখন নেই এখন সেখানে বড় বড়ো বড়ো বড়ো বিল্ডিং হচ্ছে বড়ো বড়ো কলকারখানাও তো হচ্ছে না বড় বড়ো বিল্ডিং মানুষের বাসস্থানটাই বেশি যেন করে তৈরি হচ্ছে যার জন্যে প্রথমত সবুজ স্থল পাওয়া যাচ্ছে না এবার হচ্ছে আবহাওয়া তো ভীষণ বাজে তার জন্যেও ঘাস এর যে যেটুকু বা যদিও বাা জায়গা আছে সেখানে ঘাসটাও সেভাবে পাওয়া যায় না পশুপালনের পক্ষে তো খুবই অসুবিধাজনক প্লাস্টিক প্লাস্টিক ভীষণ বাজে প্লাস্টিক দেখেছি খাবারের অভাবে বা দেখা যাচ্ছে কোনো প্লাস্টিকে করে সবজির খোসা বা এরকম ফলের কষা কিছু ফেলে দেওয়া হয়েছে তো সেই পশুরা কী করে সেইগুলো খাবার খেতে গিয়ে সে প্লাস্টিক খায় দেখা গেছে যে চোখের সামনে বেশ কিছু পশু হঠাৎ করে ঘুরতে ঘুরতে তারা কিছুই না কোনো রোগ কিছু বোঝা যাচ্ছে না তারা মারা যাচ্ছে প্লাস্টিক পরবর্তীতে বোঝা যায় বা জানা যায় যে সেটা প্লাস্টিকের কারণে এছাড়া রিসেন্ট একটা ঘটনা সমুদ্রের এক বড়ো একটা বড়ো তিমি মাছ হঠাৎ করে মারা গেছে এবং ভেসে কিনারা এসেছে সমুদ্রের পাড়ে এসেছে তো সেটায় দেখা গেছে তার মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে দেখা গেল তার পেটের ভেতরে লক্ষ লক্ষ প্লাস্টিক প্লাস্টিক যেমন আমাদের পরিবেশ দূষণ করছে পরিবেশের পাশাপাশি শুধু আমাদের মানুষেরই ক্ষতি করছে না এটা সমগ্র জীব জগৎকেই সমগ্র আমাদের পরিবেশটারই ক্ষতি সমস্ত পরিবেশ কী উদ্ভিদ কী প্রাণী ভালো প্লাস্টিকের জন্য বড়ো কোনো উদ্ভিদও হচ্ছে না দেখা যাচ্ছে যে একটা উদ্ভিদ ভালো একটা গাছ হচ্ছিলো সেই গাছটা হঠাৎ করে মরে যাচ্ছে কেন না দেখতে গিয়ে দেখা যায় যে তার সেখানে বিরাট মানে প্লাস্টিক আছে সেই গাছটা যেখানে বসা হয়েছিলো তার বেশ কিছু তলায় দেখা যাচ্ছে বেশ কিছু প্লাস্টিক আছে তো সেরকমভাবে গাছও মারা যাচ্ছে উদ্ভিদও মারা যাচ্ছে আর পশুদের তো তার ওপর প্রভাব পড়ছেই প্রচুর পরিমাণে পশুর প্লাস্টিকের প্রভাব পড়ছে খারাপ প্রভাব পড়ছে খারাপ আবহাওয়ার জন্য এইগুলো আরও বিশেষ করে আমাদের যে খাদ্য জাতীয় যে জিনিসপত্র সেগুলোতেও ভীষণভাবে পয়জান ইউজ করা হচ্ছে মাসের মাঠের যে শস্য আমরা যে চাষ করা হয় তাতেও বিভিন্ন ধরনের পয়জান স্প্রে করা হয় আগে যে ঘাস হতো ঘাসগুলো পশুরা খেত মাঠে অনেক পশুপালক যারা করতো তারা মাঠের থেকে ঘাস কেটে নিয়ে আসতো এখন কী হয় মাঠে ঘাসের মারা স্প্রে তেল বেরিয়েছে বিষ বেরিয়েছে সেই পয়জান বা বিষ স্প্রে করে করা হয় করে সেই ঘাসগুলোকে মেরে ফেলা হয় দেখা যাচ্ছে কি তারও প্রভাব পড়ছে পশুদের ওপর সেই পশুরা যখন সেই ঘাস খাচ্ছে সেই ঘাস খেলে কে দেখা যাচ্ছে তারা বন্ধাত্ম পর্যন্ত হচ্ছে মানুষে শুধু বন্ধাত্ম হচ্ছে না একটা সমীক্ষায় দেখেছিলাম যে যে জমিতে ঘাস মারা তেল বা বিষ স্প্রে করা হয় সেখানে শুধু একটা জেনারেশান না একবার যদি কোনো একটা জমিতে সেই পয়সা নিয়ে স্প্রে করা হয় তাহলে সেই জমিতে পরপর তিনটে জেনারেশান সেই ফ্যামিলির যে তিনটে জেনারেশান পরপর তিনটে জেনারেশান বন্ধাত্ম পর্যন্ত হয়ে যেতে পারে এখন তো দেখাই যাচ্ছে অনেক ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা হচ্ছে না একটা বাচ্চা না হওয়ার কারণ কিন্তু এই বিষ তেল স্প্রে করা যার জন্যে সেই পশুদের মধ্যেও দেখা যাচ্ছে আগে মানুষের মধ্যে বন্ধাত্ম ছিল সেটা এখন পশুদের মধ্যেও দেখা যাচ্ছে পশুদের মধ্যেও একটা বন্ধাত্ম রোগ এসে যাচ্ছে তারাও আর কিন্তু বাচ্চা ধারণ করার ক্ষমতা তারা হারিয়ে ফেলছে এই কীটনাশক তেল স্প্রে করার জন্য এছাড়া তো প্লাস্টিক তো আছেই প্লাস্টিক দূষণ বাড়াচ্ছে সমগ্র জীবজগৎটাকেই ধ্বংস করে দিচ্ছে সমগ্র পরিবেশটাকেই ধ্বংস করে দিচ্ছে